হ্যাঁ কে হ্যাঁ বলছি বলুন আমি অশোক বলুন কী কী ফুল লাগবে হ্যাঁ আমি দিয়ে চলে আসব চারদিনের ফুল কী কী ফুল লাগবে আপনি বলুন আচ্ছা গেঁদাফুল কি আপনি কি মানে মানে কুচি গেঁদাফুলগুলো নেবেন না গেঁদাফুলের মালা নেবেন এবার এমনি ফুল কি আমি কীরকম দেব কালারিং সব মিশিয়ে দিয়ে দেব না একটা কালারেরই একই দেব মানে সবরকম ফুল যেমন আর কি আপনি যখন কোনো নিজের পুজোর জন্য যেরকম ফুল লাগবে সেরকমভাবে কি সব ফুল মিশিয়ে দিয়ে দেব আমি না নিজের আচ্ছা আচ্ছা তো আপনি শুধু আপনি শুধু আপনার ঠিকানাটা একটা বলুন কোথায় কোথায় পাঠাতে হবে তারপর আমি হ্যাঁ ষষ্ঠীনগরতলা হ্যাঁ আচ্ছা আপনার অষ্টমীর দিন আপনি গুনে নেন এমনি নীলপদ্ম লাগবে তো এ কিন্তু তাছাড়াও তো আমি যেটা আমি আমি জানি না সঠিক তাও তো আমি শুনেছি যে এমনি পুজোর জন্য পদ্মফুল আর কি লাগে ওগুলো তো আমি দিয়ে দেব ফুলের সাথে একবারে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ আমি বেলপাতা আমি আপনা আপনাকে আমি অনেক পরিমাণে বেশি করে দিয়ে দেব বেলপাতা সেটা অসুবিধা নেই এবার আপনি ফুলের দামগুলো জানেন না আপনাকে ফুলের দামগুলো বলতে হবে দেখুন আপনি আমি যেরকম আমি আমাদের যেমনি নর্মালি যেরকম বিক্রি হয় যে ফুলের মালা পার পিস করে পড়ে হচ্ছে পঁচিশ টাকা করে এবার বিভিন্নরকমের ফুলের মালা আছে যে অনেকগুলো আছে যেটা একটা কালারের মালা আছে একটা রঙের অনেক আছে যেগুলো অনেকরকমের রং দিয়ে মানে অনেকরকমের গেঁদাফুলের দিয়ে তৈরি করা অনেক মালা আছে এবার আপনি যেরকম মালা বলবেন আমি সেরকমভাবে পিস লাগা রেট বলব আপনাকে চারটে আপনি এটা কি মানে শুধু মানে পুজোর জন্য বলছেন না পুজোর সাথে ডেকরেশন মানে ডেকরেশনেরটা কি আলাদা আলাদা শুধু পুজোর জন্য তো শুধু পুজোর জন্য চারটে মালায় হয়ে যাবে আচ্ছা তো তো কীরকম মালা দেব বলুন তো সেরকমভাবে তাহলে আপনাকে রেট বলছি আপনি কি মানে ভালো দেখতে মালা নেবেন না না আপনি কি মানে আমি যেটা বলছি নিজের মতো করে যে আপনি কি মানে কোনওরকমে পুজোটাকে সারতে চাইছেন না এমনি না তাহলে আমি সেইভাবে আপনাকে কী মালাগুলো দেব নিজের মতো করে হ্যাঁ ম্যাম আমি আপনি আমি আর প্রত্যেকদিন আমি প্রত্যেকদিনকার বিল প্রত্যেকদিনই দিয়ে দেব আর লাস্টের দিন একবারে যখন ফুল দিতে আসব তখন আমি আমি টাকা নিয়ে চলে যাব ঠিক আছে পিস কিন্তু ম্যাম কুড়ি টাকা করেই পড়বে কম হবে না ঠিক আছে রাখছি ম্যাম হুম